আমার সবচেয়ে প্রিয় রেসিপি হচ্ছে বাগদা মাছের মালাইকারি বাগদা মাছের মালাইকারি করতে গেলে প্রথমেই হচ্ছে লাগে বাগদা মাছ নারকেল এবং এই বাগদা মাছ আর নারকেল দিয়ে যে রান্নাটা করা হয় সেটা খেতে খুব সুন্দর হয় এবং বাগদা মাছগুলো যদি আরও একটু বড় বড় সাইজের হয় তো সেই বাগদা মাছগুলো খেতে প্রচণ্ড ভালো লাগে এবং এই বাগদা মাছের মালাইকারি যখন আমি রান্না করি তখন আমার বাড়ির সকলে বলে রান্নাটা খুব ভালো হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে এবং তারা একবার খেয়ে বলে আবার তুমি আর এক দিন রান্না কোরো এই রান্নার পরে যখন আমার আমি যখন এই প্রশংসাটা পাই তখন আমার মনটা আরও ভরে যায় তখন মনে হয় যে আমি এই রান্নাটা বারবারই করি এবং আমার নতুন নতুন রান্না করার প্রচণ্ড আগ্রহও বাড়ে এবং রান্না করতে আমার খুব ভালো